আমি তিন্নি নস্কর বলছি আমি গড়িয়া স্টেশন থেকে বোড়াল যেতে চাই আপনার অটো করে আমি আপনার অটোতে একাই যেতে চাই না না আমি একাই যাব সকাল নটা আচ্ছা ঠিক আছে আমি নয় আপনাকে ডবল ভাড়া দিয়ে দেবো এমনি আপনি কত ভাড়া নেন গড়িয়া স্টেশন থেকে বোড়াল অবধি যেতে পঞ্চাশ টাকা একজনের ভাড়া পঞ্চাশ টাকা না দেখুন একশো টাকাটা তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আপনাকে আমি খুব বেশি হলে ষাট টাকা দিতে পারব আচ্ছা ঠিক আছে একশো টাকা তো দেওয়া সম্ভব না আমি না হয় শেয়ারেই যাব ঠিক আছে